ইস্কুলে আমার প্রিয় বিষয় বলতে ইংলিশ আমার খুব প্রিয় বিষয় ইংলিশ পড়তে আমি প্রচুরই ভালোবাসি আর ইংলিশে যে ছড়াগুলো রয়েছে যে কবিতাগুলো রয়েছে সেগুলো আমাকে কী পড়তে কিন্তু প্রচুরই ভালো লাগে তো সেক্ষেত্রে আমার প্রিয় বিষয় হচ্ছে ইংরেজি কারণ ইংরেজিতে কী আজকে সবকিছুতে যেমন একটা কম্পিউটার শিখতে গেলেও ইংরেজির প্রয়োজন হচ্ছে একটা অনলাইনের মাধ্যমে কাজ করলেও ইংরেজির প্রয়োজন হচ্ছে তাই ইংরেজিটা আমার প্রচুরই ভালো লাগে এবং কঠিন বিষয় বলতে আমার অঙ্ক অঙ্কতে আমি মানে অঙ্কটা আমার প্রচুরই কঠিন বলে মনে হয় তো সেক্ষেত্রে আমি বরাবরই অঙ্কতে সেরকম ভালো একটা ছিলাম না তো অঙ্ক আমার বুঝতে প্রচুরই কষ্ট হতো তো অঙ্ক আমি ঠিকঠাক করতে পারতাম না তো সেক্ষেত্রে আমার কাছে কঠিন বিষয় বলতে অঙ্কই বোঝায় এবং আমার ইস্কুলে একটা খুশির দিন আছে যেমন আমরা একবার ইস্কুল থেকে আমাদেরকে তো এই যে পঁচিশে ডিসেম্বর বেড়াতে নিয়ে গেছিল তো সেখানে খুব সুন্দর একটা ঐতিহ্যবাহী বাহী দর্শনীয় স্থান আমরা গিয়েছিলাম যেখানে শ্রীরামকৃষ্ণ এবং সারদামণি মা সারদা মা ছিলেন তো এই জায়গায় গিয়েছিলাম তো ইস্কুলের সকল ছাত্র ছাত্রীরা মিলে আমরা সেটাতে গিয়েছিলাম তো সেখানে একটা পুকুর ছিল তো যেখানে মা সারদা মা মা কালীর সমস্ত কিছু তার মানে তার যে জিনিসপত্র ছিল যে কিছু খাবার উৎসর্গ করতো দিত সে বাসনপত্র যে পুকুরটাতে ধুতো তো সেই পুকুরটাতে কী হয় পা পিছলে সে পড়ে যায় তো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার তো জামাকাপড় সব ভিজে যায় ভিজে যাওয়ার পর তাকে কিন্তু পুরো রাস্তায় একটা গামছা পরে আসতে হয়েছিল তো এটা আমার জীবনে প্রচুরই খুশির দিন ছিল তো সবথেকে বিষয় হচ্ছে ইংরেজি পড়তেও ভালোবাসি অঙ্কটা একটু কঠিন আর জীবনে তো প্রত্যেকটা মুহূর্তই খুশির হয় তো সেই দিনের কথা আজও সত্যিই মনে আছে